আমি পৃথিবীর যে জায়গায় ঘুরতে যেতে চাই সেটি হল কাশ্মীর কারণ কাশ্মীরকে আমরা সবাই খুব ভালোবাসি তার নাম হচ্ছে ভূস্বর্গ সে আমরা কাশ্মীরে যেহেতো ভালোবাসি কাশ্মীরকে সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানও খুব ভালো সেখানকার মহিলারা খুব সুন্দর ঘাগরা পরে তারা নাচ করে ওখানে ভালো আপেল চাষ হয় এরজন্য কাশ্মীরকে আমরা সবাই খুব ভালোবাসি কাশ্মীর হচ্ছে একটা পাহাড়ি এলাকা জায়গা কাশ্মীরকে আমাদের বরাবরই সবারই খুব ভালো লাগে আমাদের প্রাণের বন্ধু যেন মনে হচ্ছে সেখানে ঘুরতে গেলে মনে হয় না যে আর বাড়ি ফিরে আসি ওইখানে মনে হয় থেকে যায় এরজন্যে কাশ্মীর শহরকে আমাদের সকলের প্রিয় কাশ্মীর শহর আমাদের সবার কাছে খুব ওখানকার জলবায়ু খুব মনোরম